স্কুলে প্রথমত ওয়ান থেকে ফোর পর্যন্ত ছটা সাবজেক্ট ছটা সাবজেক্টই পড়তে হয় যেমন বাংলা ইংরেজি অঙ্ক ইতিহাস ভূগোল বিজ্ঞান ইত্যাদি এবং তারপর আছে ফাইভ থেকে টেন ফাইভ থেকে টেনের মধ্যে আছে ওই একই তাও কিছু বেশি সাবজেক্ট তারা দেয় যেরকম হচ্ছে বাংলা ইংরেজি অংক জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান ইতিহাস ভূগোল ইত্যাদি এবং এই টেন পর্যন্ত পড়ার পর তারপর মাধ্যমিক দেওয়ার পর তারা নিজেরা চয়েস করতে পারে যে তারা কোন কোন সাবজেক্টগুলো নিয়ে যেতে পারে এবং তারা পড়াশোনা করতে পারে সেইক্ষেত্রে ইলেভেন এবং টুয়েলভের জন্য তারা তাদের নিজেদের পছন্দমতো সাবজেক্টগুলো নেয় অনেক স্টুডেন্টরাই যাদের সাইন্স দিকটা ভালো লাগত তারা তারা এই এই বিষয়গুলো নিয়েও তারা পড়াশোনা করেছে যেমন বাংলা ইংরেজি যেমন ইলেভেন টুয়েলভে প কম্পালসারি মানে সেখানে থাকবেই এছাড়াও যারা সাইন্সে পড়েছে তাদের অংক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তারা এই বিষয়গুলি নিয়ে পড়েছে এবং যারা আর্টসের থেকে পড়েছে তাদের এই ইতিহাস ভূগোল সংস্কৃত তারপর বায়োলজি এগুলো তো আছেই পল সাইন্স হিস্ট্রি এগুলো নিয়ে তারা তাদের পড়াশোনা স্টার্ট করতে শুরু করেছে এবং শিক্ষকরা কি ভালো এবং সুশিক্ষিত অবশ্যই শিক্ষকরা ভালো এবং সুশিক্ষিত কারণ তারা ভালো এবং সুশিক্ষিত বলেই আমাদেরকে তারা পড়াগুলো ভালোভাবে বুঝিয়ে পড়ান এবং তারা অনেক হেল্প করেন যাতে ছাত্রদের অনেক সুবিধা হয় এবং এই এই বিষয়গুলো তারা পড়তে পারে এবং তারা নিজেরা ভালো করে বাড়ি থেকে দেখে এসে তারপর ছাত্রদের পড়ান